ফটোগ্রাফিকে শখ হিসেবে বেছে নেওয়ার কারণে প্রথমে রয়েছে প্রকৃতি প্রকৃতিকে আমি খুব ভালোবাসি প্রকৃতির নানান ধরনের সৌন্দর্য আমার চোখের সামনে প্রতিফলিত হয় কিন্তু সেই প্রকৃতি সৌন্দর্যকে দ্বিতীয়বার আর দেখা যায় না তার জন্য সৌন্দর্যকে রাখার জন্য প্রকৃতির ফটোর দরকার হয় ফটোগ্রাফি ওই জন্য আমার খুব প্রিয় আমার পোথম ফটোগ্রাফির জীবন শুরু হয় একটা ছোট্ট মোবাইল থেকে সেই মোবাইলটা থেকে আমি নানান ধরনের প্রকৃতির সৌন্দর্যকে ফোনে ক্যাপচার করে রাখতাম পরক্ষণে দেখার জন্য আস্তে আস্তে আস্তে আস্তে আমার জীবনে নানান ধরনের মোবাইল উন্নত হলো ক্যামেরা আসলো আমি তারপরে ফটোগ্রাফিকে শখ হিসেবে বা প্যাশান হিসেবে বেছে নিয়েছি ফটোগ্রাফিতে আমার খুব ভালো লাগে কারণ প্রকৃতির নানান ধরনের সৌন্দর্য আছে না যেমন পাখি ফুল পাতা নানান ধরনের আরও মেঘের যে খেলাগুলো হয় এই খেলাগুলো আমার খুব ভালো লাগে তাই আমি সেটাকে ফটো হিসেবে তুলে রাখি এই কারণে আমি ফটোগ্রাফি করি আর ফটোগ্রাফি নানান ধরনের হয়ে থাকে কেউ প্রকৃতির ফটোগ্রাফি করে কেউ বিয়েবাড়ির ফটোগ্রাফি করে নানান ধরনের ফটোগ্রাফি আমি বেশি ফটোগ্রাফি প্রকৃতিরই করে রাখি তাই আমাকে ফটোগ্রাফারও অনেকে বলে আমি নানান ধরনের জায়গায় ঘুরতে ভালোবাসি ঘুরি সেখানে সৌন্দর্যকেও ক্যামেরার মধ্যে বন্দী করে রাখি পরক্ষণে দেখি ফটোগুলো খুব সুন্দর আসে মনে মনে থাকে স্মৃতি চারণা হয় এ কারণে ফটোগ্রাফি আমার খুব ভালো লাগে এই সেদিন দেখলাম একটা বিরল পাখি এসে আমাদের গাছে বসেছে সেইটা যদি না আমার কাছে ক্যামেরা থাকতো আমি যদি না ফটোগ্রাফি প্রেমী হতাম আমি কিন্তু সেই পাখিটা আর দ্বিতীয়বার দেখতে পেতাম না আমার বন্ধুদেরকেও দেখাতে পারতাম না তাই আমি আমার ক্যামেরার সাহায্যে সেই পাখিটার একটা ছবি তুলে রাখি পরক্ষণে আমি আমার বন্ধুদেরকে বা আমার আত্মীয় স্বজনকে দেখাতে পেরেছি যে আমার বাড়ির সামনের গাছে এই পাখিটা এসে বসেছে এই পাখিটা সাধারণত কোথাও দেখা যায় না এ পাখিটা বিদেশের পাখি এইভাবে আমার ফটোগ্রাফিটা শখ হিসাবেই পরিণত হয়েছে আর প্যাশানও বলতে পারেন